আমি বুনন বা সেলাই প্রকল্পের জন্য প্রথমে আগে কাপড় কিনি যেই কাপড়ের উপর সেলাইটা করতে চলেছি এবং তারপরে আমি ওই কাপড়ের সঙ্গে দেখে শুনে সুতো কিনি বিভিন্ন রঙের যেন ওই কাপড়ের সঙ্গে ঠিকঠাক সুতোগুলো মানায় এবং আমার প্রিয় রংগুলি হল গোলাপি আকাশি নীল গাঢ় নীল তারপরে বেগুনি ইত্যাদি